ভালো আছি তুমি কেমন আছ হ্যাঁ তো পুজোতে বাড়িই যাব তোমার পুজোর শপিং হয়ে গেছে না না ওখানে চলে যাব এই মাসেই গিয়ে ওখানে গিয়ে শপিংটা করব আর বাড়ি এই ধরো পরশু করে যাব তাহলে চলো মেদিনিপুরে যাই একদিন দুজন মিলে কিছু কেনাকাটা করে আসি তাহলে তার পরের দিনই চলো আর তো আর কিছুদিনই মাত্র বাকি পুজো তো ধরো আর কিছুদিনই মাত্র বাকি তাহলে পরশু দিনের পরের দিনই চলো বেরিয়ে পড়ি তো বেরোব তুমি কোথায় যাবে তাহলে চলো অষ্টমীর দিন তো অঞ্জলি দিই তারপর অষ্টমীর সন্ধ্যায় এদিক সেদিক ওদিক কোথাও মেদিনীপুর সামনা সামনি কোথাও ঠাকুরগুলো দেখে আসি দুজন মিলে খুব ভালো হবে সবাই মিলে ঘোরাফেরা একটা পুজো দেখা এক সাথে আনন্দ করি বাড়ির কেউ যাবে কিনা হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার ওই বন্ধুরা তুমি আমি তোমার বোন তারপর রাত্তির করে ঠাকুর দেখে রাত্রিতে খাওয়াদাওয়া করে ফেরা যাবে তাহলে এক কাজ করা যাক গাড়ি করে যাই চলো তাহলে এক কাজ করো তুমি গাড়ির সাথে কথা বলে নাও

সেটা ঠিক আছে কিন্তু তুমি গাড়িটা গাড়িটার ব্যাপারে কথা বলে নিও কারণ পুজোর সময়ে গাড়িটা ঠিকঠাক পাওয়া যায় না তা আগে থেকে কথা বলে রাখা বুক করে রাখাটা ঠিকঠাক হবে তাহলে দেখা হচ্ছে পরশু দিন ঠিক আছে ঠিক আছে চলো রাখছি হুম হ্যাঁ হ্যাঁ